অ্যাঁ হ্যালো কে বলছেন

আচ্ছা হ্যাঁ

না না আসলে বন্ধ না আসলে আমার দোকান বন্ধ থাকে না প্রত্যেক দিনই খোলা থাকে আপনি আজকে হেঁ আমি নিজের দরকার ছিল তাই জন্য দোকানটা খুলতে পারি নি তাতাড়ি আমি সাড়ে ছটার দিকে এসে দোকান খুলবো আপনার কী দরকার আপনি বলুন কী লাগবে আপনার আমার এখানে আসলে দই বড়াটা সবথেকে বেশি ফেমাস আর তাছাড়াও আরও অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় আপনি কী খেতে চান বলুন দই বড়া ছাড়া ধোসা পাওয়া যায় উপমা পাওয়া যায়

দই বড়া প্রাইস চল্লিশ টাকা আছে ষাট টাকা আছে পঞ্চাশ টাকার আছে আপনার কোনটা লাগবে আপনি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ ড্রিঙ্কস রাখা হয় মোহিতো মোহিতো রাখা হয় কোক রাখা হয়

আমি সাড়ে ছটা নাগাদ দোকান খুলব আপনার কতগুলো পার্সেল লাগবে একটু বলুন আমি তাহলে লিখে রাখলে একটু সুবিধা হতো হ্যাঁ চল্লিশ টাকারটা ওটায় পাঁচ পিস থাকে

আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাখা হয় ওটা পঞ্চাশ টাকা করে

আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সাড়ে সাততা লাগবে না আপনি সাততা দশ পনেরো নাগাদ চলে আসেন ততক্ষণে আমি রেডি করে রাখছি আচ্ছা আচ্ছা ঠিক আছে সে আপনি আমাকে অনলাইন করে দিন কোনো অসুবিধা নেই আমি রেডি করে রাখবো আপনি এসে নিয়ে যান হ্যাঁ দাদা